হ্যাঁ আমার বাড়িতে টয়লেট আছে টয়লেট থাকাটা এখনকার দিনে কিন্তু খুব উচিত কারণ টয়লেট ছাড়া এখনকার দিনে মাঠে ঘাটে মল ত্যাগ করা উচিত নয় এটা থেকে রোগ জীবাণু ছড়িয়ে যায় মানুষের রোগ বেড়েই চলেছে তাই আমাদেরকে সাধারণতভাবে চিন্তা রাখতে হবে সব সময় যেমন সকলের বাড়িতে টয়লেট থাকে কারণ বাইরে প্রস্রাব করতেও নেই আর মল ত্যাগ করতেও নেই ওটা আমাকে সচেতনভাবে আমাদেরকে থাকতে হবে হ্যাঁ আমার বাড়িতে তো আছে আমি সব সময় টয়লেটই ব্যবহার করি টয়লেট ছাড়া অন্য কিছু ব্যবহার করি না